আমার এলাকাতে শিল্পকর্মগুলির কিনতে বিক্রি করার জন্য বিশেষভাবে আর্ট গ্যালারি এবং নিলাম অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ সহযোগিতা পেয়ে থাকি আমাদের বিশেষ আর্টিস্ট যারা তাদের আর্টগুলো আমরা সেখান থেকে দেখতে পাই সেখান থেকে দেখার ফলে আমরা নিজেদের মধ্যে নিজেদের পছন্দের মতো আরো কেনাবেচা করতে পারি এবং সেখান থেকে আমরা অনেক আইডিয়াও পেয়ে থাকি মেলা আমাদের পশ্চিমবঙ্গে প্রায় শিল্পমেলা হয়ে থাকে বিভিন্ন জা জায়গাতে সে বিভিন্ন জায়গাতে সেখানে আমরা ঘুরে ঘুরে দেখতে পাই অনেক আর্টিস্টদেরই খাটাখাটনি এবং তাদের আইডিয়া তাদের কল্পনাশক্তি সেখান থেকে আমরা নিজেদের পছন্দ মতোন আরো ক্রয়বিক্রয় করতে পারি এবং বর্তমানকালে সেটি যেটি থেকে সব থেকে জনপ্রিয় জনপ্রিয় সেটি হল অনলাইন প্ল্যা প্ল্যাটফর্ম নেট ব্যাংকিং আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পেইন্টিং দেখতে পেইন্টিং দেখতে পাই এবং সেগুলিকে সহজে ক্রয়বিক্রয়ও করতে পারি